আজ পুরুলিয়া নাওয়াপাড়া থেকে বাঘমুন্ডি যাওয়ার জন্য আমি একটা ওলা বুক করেছিলাম আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে সেটি আমি বাতিল করেছি আমার দেওয়া অ্যাডভান্সের এক হাজার টাকা আমার ওয়ালেটে ফেরত পেতে চাই